সাঁতারুরা সাধারণ কী কী ভুল করে এবং সেগুলি কীভাবে সংশোধন করা যায় সাঁতারুরা সাঁতার কাটতে গেলে অনেক সময় তাদের জ্যাকেট লাইফ জ্যাকেট নিয়ে যেতে ভুলে যায় এবং তারা সাঁতারু হয় তাদের মাথার টুপি এবং পায়ের বেল্ট নিয়ে যেতে ভুলে যায় সে কারণে দুর্ঘটনা হতে পারে আর সাঁতারুদের সতর্ক থাকা খুবই দরকার নাহলে খুবই বিপদ হতে পারে জলে সাঁতার কাটতে হলে তাদের লাইফ জ্যাকেট সম্বন্ধ আরও তাদের নানা ধরনের যেস যে সমস্ত পোশাক আশাক আছে সেগুলো পরে যেতে হবে নাহলে খুবই বিপদ এবং এবার এগুলি কীভাবে সংশোধন করা যায় জলের ভয় কীভাবে কাটিয়ে উঠতে হবে জলের ভয় কাটিয়ে উঠতে গেলে প্রথম প্রথম জলের কাছে কেউ যেতেই চাইবে না এবং তাদেরকে ধীরে ধীরে জলের কাছে নিয়ে যাওয়া অভ্যাস করতে হবে এবং তাদেরকে ধীরে ধীরে সাঁতার শেখাতে হবে এবার সাঁতার শেখানো হয়ে গেলে ছোটো পুকুরের মধ্যে তাদেরকে সাঁতার শেখাতে হবে সাঁতার শেখানো হয়ে গেলে তাদেরকে আরও নানা ধরনের জলাশয় নিয়ে গিয়ে তাদের ভয় কাটাতে হবে না হলে তাদের ভয় কাটবে না আর এদের ভয় কাটিয়ে উঠতে হলে জলকে ভয় করলে চলবে না এদেরকে ধীরে ধীরে জলের কাছে নিয়ে গিয়ে এদেরকে ভয় কাটাতে হবে বড়ো বড়ো জলাশয় এবং যদি গ্রামে হয়ে থাকে তাহলে নদীতে নিয়ে যেতে হবে মাঝে মধ্যে নদীর ধারে এবং তাদের ভয়টা এভাবেই আস্তে আস্তে কেটে যাবে যদি বাচ্চা হয়ে থাকে তাহলে বাচ্চাদেরকে লাইফ জ্যাকেট পরিয়েই জলে নামাতে হবে তাদেরকে লাইফ জ্যাকেট পরিয়েই সাঁতার কাটানো শেখা দরকার না হলে তাদের জলের ভয় কখনোই কাটবে না আর এই জলের ভয় যারা সাঁতার জানে না তাদের খুবই ভয় হয় এই জলের জন্য যারা সাঁতার জানে না তারা জলে নামতে চাইবে না তাদের সাঁতার শেখাতে হয়ে গেলে তাদের জলের ভয় কাটাতে হবে এই জন্য তাদেরকে লাইফ জ্যাকেট পরিয়ে কিংবা আরও নানা ধরনের গ্রামীণ কিংবা শহরের যেসব প্রক্রিয়া আছে শহরে হলে শহরের প্রক্রিয়ায় করবে আর গ্রামে হলে গ্রামীণ ভাবে করবে তো এদেরকে প্রথমে এইভাবে সাঁতার কাটা শেখানো দরকার তবে এদের জলের ভয় কাটানো যাবে আর লাইফ জ্যাকেটটা খুবই দরকার তাদের জলের ভয় কাটাতে গেলে কারণ তারা প্রথম প্রথম জলের কাছে যাই যেতেই চাই না আর একবার লাইফ জ্যাকেট পরিয়ে তাদের জলে নামাতে পারলে তারা যখন দেখ দেখবে তাদের কোনো বিপদ হচ্ছে না তখন তারা আনন্দের সহিত সাঁতার কাটবে এবং তাদের ভয়ও ধীরে ধীরে ভেঙে যাবে আর ভয় ভেঙে গেলে তাদেরকে একটু দূরে বড়ো জলাশয় তারপর আরেকটু দূরে আরেকটা বড়ো জলাশয় এইভাবে তাদেরকে জলের ভয় কাটাতে হবে না হলে তাদের জলের ভয় কখনোই কাটবে না আর এদের জলের ভয় না কাটলে এরা জলের কাছে যেতে চাইবে না আর বাচ্চাদের তো সবথেকে বেশি ভয় সেই জন্য বাচ্চাদের ক্ষেত্রে আরও সেফটি রাখতে হবে আর সব সমময় এদেরকে চোখে চোখে রাখতে হবে জলের কাছে যারা যেতে ভয় পায় তাদেরকে চোখে রাখতে হবে আর তাদেরকে জলের ভয় কাটাতে গেলে এগুলো করতেই হবে আর এগুলো না করলে তাদের জলের ভয় কাটবে না